আপনি কি ভারতের ফ্যাশন সম্পর্কে কিছু মনে করেন হ্যাঁ আমি মনে করি ভারতের ফ্যাশন সম্পর্কে ভারতের ফ্যাশন সম্পর্ক অনেকটাই উন্নত সম্পর্ক যা আমাদের ভারতকে এক নম্বর বলেও গণ্য করা যায় হ্যাঁ আমি মনে করি যে আগের তুলনায় আমাদের পরিবর্তন অনেকটাই পরিবর্তন হয়েছে কাপড় পরা যা আমাদের অনেকটাই জিনিসটা বদলায় বিদেশ ফ্যাশন কীভাবে আমাদের ভারতকে হ্যাঁ তাদের ফ্যাশনে করেছে হ্যাঁ বিদেশ ফ্যাশন বিদেশে অন্য রকম কাপড় পরা হয় আমাদের ভারতে সেই কাপড়গুলো এখন আমদানি করা হচ্ছে যা আমাদের ভারতের মধ্যে জনগণ কেনে এবং অর্থ ব্যয় করে সে কাপড়গুলো কিনছে কী ধরনের জামা কাপড় পরতে আমি পছন্দ করি আমি প্যান্ট এবং শার্ট পরতে পছন্দ করি যা আমার মধ্যে অনেকটাই সুন্দর লাগে যা এবং পাঞ্জাবী ধুতি পাঞ্জাবীও আমি পরতে পছন্দ করি যা আমাকে খুবই ভালো লাগে এবং পুজোর সময় এগুলো পরে ঘুরতে বেড়াতেও অনেক সময় ভালো লাগে এটি আমি কিনি শপিং মলে এবং কাপড় দোকান থেকেও আমি কিনে থাকি